হ্যাঁ আমি ক্লাস নাইনে রাধারানি রাধারানি নামে একটি গল্পের বই পড়েছি রাধারানি গল্পের বইটিতে ছিল একটি দুঃখের চরিত্র সেটি হল রাধারানির মা ছিল খুবই অসুস্থ ও রাধারানি বনফুলের মালা গেঁথে সেই মালাগুলি বাজারে বিক্রি করত অনেক কষ্ট অনেক কষ্ট করে সেই ফুলের মালা গেঁথে বাজারে বিক্রি করত ও বিক্রি করার পর যেই পয়সাটা হতো সেই পয়সা দিয়ে তার মায়ের জন্য ওষুধ কিনে আনত ও ও সে সেই টাকা থেকে সংসার চালাত প্রতিদিন এইভাবে রাধারানি রাধারানি ফুলের মালা গেঁথে প্রতিদিন বাজারে বিক্রি করত করার পর তার মায়ের জন্য ওষুধ কিনত ও সে সে খুব দুঃখিত